বাংলা ভাষায় কিছু অন্যান্য বৈশিষ্ট্যগুলি হতে পারে যেমন দেখতে গেলে ছেলেপেলা ছেলেটা একটা বাংলা ভাষার ব্যাকরণ কিন্তু পেলাটা কোনো ব্যাকরণ নয় উচ্চারণে এইটা আমাদের ভুল হয়ে থাকে অনেক সময় এই উচ্চারণগুলো আমাদের সংশোধন করা উচিত এবং উচ্চারণগুলির মধ্যে আমাদের অনেকরকম ভুলভ্রান্তিও হয়ে থাকে যা আমাদের সংশোধন করতে হবে আমরা ঐক্য বাক্য বই পড়ে এবং বর্ণ পরিচয় বই পড়ে আমরা এই জিনিসগুলোকে সংশোধন করতে পারি